আমার কাছাকাছি সবথেকে বেশী বিক্রি হওয়া খাবারটির ব্যাপারে খোঁজ নিয়ে আমি জানতে পারি যে বিরিয়ানি খাবারটি সবারই খুব পছন্দের বাচ্চা থেকে বুড়ো সবারই খুবই পছন্দের খাবার এই বিরিয়ানি মার্কেটে অফলাইনে অনলাইনে বা পাশাপাশি রেস্তোরাঁয় সমস্ত জায়গাতেই এই খাবারটির চাহিদা খুবই জনপ্রিয় স্থানলাভ করে আর যদি বলতে পারেন যে আমি যদি কোন রেস্তোরাঁর কোন রেস্তোরাঁকে বলতে পারি যে আমার এই খাবারটি পছন্দ সেটা হল চিলি চিকেন এই চিলি চিকেন খাবারটি আমার বেশী পছন্দ কেননা এই খাবারটি মিষ্টি ঝাল টক সমস্ত কিছু ফ্লেবার একসঙ্গেই রয়েছে আর এই কারণেই আমি এই খাবারটাই সবচেয়ে বেশী পছন্দ করি এবং রেস্তোরাঁকে তৈরি করে দেওয়ার জন্য বলতে পারি